হ্যাঁ হ্যালো হ্যাঁ দিদি বলুন কেমন আছেন হ্যাঁ আমিও ভালো আছি বলছি দিদি আপনার সাথে একদিন কথা হয়েছিলো না আপনাদের সেই মাতারা হোটেলে একদিন খেতে যাবো আমি তো আজকে ওখানে এসছি আপনি কবে আসবেন আমি তো এই তো নিচের তলায় আছি আচ্ছা জানেন দিদি এখানে লুচি আলুরদমের সাথে ঘুগনি দিয়েছে কিন্তু আলুরদমটা খুব ভালো হয়েছে লুচির সাথে আলুরদমটা খুব ভাল লাগছে আপনি খেয়ে দেখেছেন আপনার কোনটা ভালো লাগলো হ্যাঁ এইখানে আলুরদমটাই খুব সুন্দর হয়েছে আমি তো ভাবছি এইখানে আমার পরিবারকেও নিয়ে চলে আসবো আলুরদম লুচি খাওয়াতে আপনি কি ভাবলেন ঠিক আছে এত সুন্দর না না আমি এখনো খাচ্ছি এত সুন্দর আলুরদম আমি কোনো দিনও খাই নি আমি তো ভাবছি যাওয়ার সময় এই দোকানের মালিককে জিজ্ঞেস করে যাবো আলুরদমে কী মশলা দেয় এরা আপনি কি করছেন খাওয়া কি কমপ্লিট আচ্ছা ঠিক আছে রাখছি তাহলে